এখন পশ্চিমবঙ্গের প্রধান ক্রীড়া হয়ে গিয়েছে ক্রিকেট তো ক্রিকেটের প্রশিক্ষণ কেন্দ্র বলতে সে তো পাড়ায় পাড়ায় হয়ে গিয়েছে শহরের কথা বললামই না পাড়ায় পাড়ায় কোচিং হো সেন্টার খুলে গিয়েছে সেখানে একটা বিরাট আকার কোচিংয়ের ক্লাস হয় তো সেখানে সরকারি বা ব্যক্তিগত সেসবগুলো তো যারা কোচিং করায় তারাই জানে তো এখন পশ্চিমবঙ্গের প্রধান ক্রীড়া বা অ্যাকাডেমি যেটাই বলুন সেটাই হচ্ছে এখন ক্রিকেট